আমি একটি প্রিন্টেড শার্ট কাপড় বলের একটা দোকান থেকে নিয়েছি কাপড়টির গুনমাণ খুব একটা ভালো নয় ছেঁড়া জায়গা আছে কিছু কিছু জায়গায় দাগ আছে তারপরে বাড়িতে গিয়ে পরে দেখি পরেও আরামদায়ক নয় আর দামটাও বেশি লেগে গেল শেষে এটাই বলবো যে জামাটি কিনে আমার কোনো লাভ হয়নি